আমার কাছে দ্বিতীয় পণ্যটি বলতে আমি কয়েকদিন আগে একটি ভিভোর স্মার্ট ফোন কিনেছিলাম তো ফোনটিতে ব্যাটারি ব্যাক আপ খুব কম হওয়ায় আমার এটি একটু নেতিবাচক দিক হয়ে থাকে কারণ যেহেতু ব্যাটারি খুব কম তাই আমি বেশিক্ষণ ইউজ করতে পারি না ফোনটি এবং ফোনটির র্যাম রমও অনেক কম যার জন্য আমার স্টোরেজ ফুল হয়ে যাওয়াতে ফোনটি আমার ব্যবহার করতে খুবই প্রবলেম হয় এবং ফোনটির দামও এ মানে এইস ফিচারসের তুলনায় অনেক বেশি নিয়েছে তো এটাই হল আমার নেতিবাচক দিক